হ্যালো ম্যাম হ্যালো আমি জিৎ সিংহ রায় বলছি পুরুলিয়া থেকে তো আমি কি আমি কি আদ্রা কলেজের শুভ্রা ম্যাডামকে ফোন করেছি হ্যাঁ ম্যাম আপনার কাছে আমি আপনার কাছে কিছু উপদেশ নিতে চাই মানে আমি আদ্রা কলেজে ভর্তি হতে চাই তো আদ্রা কলেজে ভর্তি হওয়ার জন্য আমার কী কী দরকার না দরকার কোন সাবজেক্টে পড়া ভালো হবে আর্টসে না সায়েন্সে তো সেই হিসাবে আপনি কিছু আমাকে উপদেশ দেবেন

আচ্ছা কিন্তু ম্যাম আমি বলছিলাম যে আমার জিওগ্রাফিতে ইন্টারেস্ট বেশি ছিল জিওগ্রাফি সায়েন্স জিওগ্রাফির সাথে ইকোনমিকস নিয়ে পড়ার তো আমি কি হ্যাঁ হ্যাঁ জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা ছিল জিওগ্রাফি অনার্স পড়ার কিন্তু মানে আদ্রা কলেজে কেমন সুবিধা আছে না সুবিধা আছে আপনি ভালো জানবেন তা আপনি বলতে পারেন আপনাকে

আচ্ছা ম্যাম আপনি তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়লে বেশ সুবিধা হবে আচ্ছা ম্যাডাম আচ্ছা ম্যাম ধন্যবাদ